কোভিড নাইনটিন মহামারীতে মহামারীর ফলে পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছিলো কারণ ভ্রমণ বলতে সব পর্যটক পর্যটক ব্যবসা একদম বন্দ হয়ে গেছিলো কারণ টোটাল লকডাউনের ফলে মানুষ বেরোতেই পারতো না ঘর থেকে যেখানে সাধারণ পর্যটকরা তো কী করে আসে আর সেইভাবে সমস্ত ছোটোখাটো ব্যবসা বলুন কাজকর্ম বলুন সব কিছুই বন্ধ হয়ে গেছিলো কোভিড নাইন্টিনের ফলে আর্থিক মন্দা প্রচণ্ড পরিমাণে দেখা গেছিলো ভারতবর্ষ তথা সারাবিশ্বে কোভিড নাইন্টিন এমন একটি মহামারী যেটা পুরো বিশ্বটাকে স্তব্ধ করে দিয়েছিলো কোনও যোগাযোগ ব্যবস্থা মানে সাধারণভাবে যাওয়া যাতায়াত তো হতো না এবং খাওয়ার সংকট দেখা গেছিলো একসময় দোকানপাট সব সময় বন্ধ থাকতো মানুষজন ঘর থেকেই বেরোতে পারতো না একদম পুরো লকডাউন হিসেবে চলতো দিনরাত আর তারপরে এই কোভিড নাইন্টিনের সময় মানুষের যে রোজকার যারা রোজ একটা ইনকাম করে রোজ খায় সেইভাবে তাদের সেটাও বন্ধ হয়ে গেছিলো যার ফলে কোভিড নাইন্টিনে মানুষ খুবই খুবই অসহায় হয়ে পড়েছিলো এবং ভারতবর্ষ তথা সারা বিশ্বে আর্থিক দুর্নো আর্থিক যে অবনতি সেটা দেখা গেছিলো ওই সময়ে তো সেই হিসেবে দেকতে গেলে কোভিড নাইন্টি খুবই একটা ভয়াবহ দিন ভাবে দিন কেটেছিলো